আমি মনে করি রাসায়নিক কীটনাশক সার মাটি ধ্বংস করার মূল কারণ কেননা আমরা রাসায়নিক কীটনাশক সার প্রতিটা ফসলেই ব্যবহার করি এর ফলে ফসলের উন্নতি তো হয় এবং সেই ফসল বাজারে যখন আসে সেই ফসল খেয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং রোগ জ্বালার কবলে পড়তে থাকি তাছাড়া রাসায়নিক কীটনাশক সার মাটিতে যে জল আমরা পান করি সেই জল দূষণের প্রধান কারণ এর ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং প্রাণীজ সম্পদ ক্ষতি হয় আর এই এই এর বিকল্প পথও আছে যেমন আমরা যদি রাসায়নিক সার ব্যবহার না করে আমরা জৈব সার বা গরুর সার ব্যবহার করি এর ফলে ফসলের উন্নতি খানিকটা বেশী এই কম হলেও আমাদের প্রাণীজ সম্পদের কোন ক্ষতি হয় না আমাদের রোগ জ্বালার সম্মুখীন হতে হয় না এবং জলও খুব ভালো থাকে